আমাদের যে গ্রামের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেটাতে পরিষেবা অল্প হলেও ভালো কিন্তু সময় মতো সেখানে কিছু পাওয়া যায় না তো তার জন্য আমাদের মহাকুমার হসপিটালে সেখানে যেতে হয় সেখানে গিয়ে আমাদের নানা সমস্যা থাকে সেখানে লাইন দিতে হয় সেখানে অ্যাম্বুল্যান্স পাওয়া যায় না বেড ফাঁকা থাকে না রুমও থাকে না অপারেশন যদি এমার্জেন্সি থাকে সেখানে ডাক্তারও পাওয়া যায় না তো তার জন্য আমাদের যদি কোনো রোগী মারাও যায় তাদের কোনো দায় থাকে না তো তার জন্য যদি বড় হসপিটালে রেফার করা হয় তার জন্য আর্থিক টাকা লাগে তো সে টাকাটাও অনেক সময় মধ্যবিত্ত বাড়িতে পাওয়া যায় না তো সেটার জন্য মানুষের অনেক ঘাটতি যায় তো এটার জন্য অনেক প্রবলেম হয় দেওয়ার কলকাতা থেকে যদি মানুষের যদি কোনো অপরেশনের জন্যে যদি বিদেশে রেফার করা হয় তো তার জন্য আরও আর্থিক প্রবলেম এভাবে টাকা পয়সার অনেকটা ব্যাপার থাকে চিকিৎসার ও পবলেম থাকে ডাক্তারও পাওয়া যায় না এভাবে চলছে হসপিটালের স্বাস্থ্যকেন্দ্র